আমাদের ঝাড়গ্রাম এলাকায় অনেকগুলি সিনেমা থিয়েটার রয়েছে তার মধ্যে বিখ্যাত কয়েকটি হলো পূজা সিনেমা হল রয়্যাল সিনেমা হল এবং অ্যাগ্রিগেট সিনেমা হল ইত্যাদি সিনেমা হলগুলি মাঝে ঝাড়গ্রাম জেলার বাজারের মধ্যেই অবস্থিত এবং এই সিনেমা হলে এই সিনেমা হলে টিকিটের মূল্য বিভিন্ন রকম বিভিন্ন সিটের জন্য বিভিন্ন টিকিটের চার্জ নেওয়া হয় এমনি থ্রি ডি সিনেমার জন্য আলাদা টিকিটের চার্জ নেওয়া হয় এবং এই সিনেমা হলগুলিতে অনেকগুলি পর্দার ব্যবস্থা রয়েছে যেখানে অনেক মানুষ একসাথে সিনেমা দেখার সুযোগ পায় এবং এখানে প্রদর্শনের সময় কোনো নির্ধারিত নেই যে সিনেমাটির যেরকম সময় সেই সেই অবধিই মানুষজন দেখতে পারে এবং এইখানে সিনেমা হল হওয়ার জন্য অনেক মানুষ একসাথে বসে সিনেমা দেখতে পারে এবং সিনেমা হলে বসে আনন্দ উপভোগ করতে পারে